পশ্চিমবঙ্গ রাজ্যে বসবাসকারী আমাদের সকলেরই মাতৃভাষা হল বাংলা আমরা সকলেই বাংলা ভাষায় কথা বলি তাই আমাদেরকে বাঙালি বলা হয়ে থাকে আমাদের প্রত্যেকটা রাজ্যের ভাষা আলাদা কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যে যে জেলাগুলি আছে সবাই বাংলা ভাষায় কথা বলি ঠিকই কিন্তু এই বাংলা ভাষাগুলোর প্রত্যেকটির আলাদা আলাদা রূপ আছে পাঁচটি উপভাষা থেকে আমাদের সব বাংলা ভাষার সৃষ্টি হয়েছে বঙ্গালী রাঢ়ী ঝাড়খণ্ডী কামরূপী এই ধরনের উপভাষাগুলো থেকে আমাদের বিভিন্ন জেলার ভাষাগুলোর সৃষ্টি হয়েছে তার মধ্যে আমাদের জেলার ভাষা হচ্ছে বঙ্গালী উপভাষা এই বঙ্গালী উপভাষা থেকেই ভাষার সৃষ্টি হয়েছে প্রত্যেকে বাংলা ভাষায় কথা বলি ঠিকই কিন্তু প্রত্যেকটা আঞ্চলিক বা অঞ্চল অনুযায়ী মানুষের ভাষা বা কথা বলার ধরন পাল্টে ওঠে তাদের বলার ধরন পাল্টে যায় ভাব বিনিময়ের মাধ্যম বাংলা ভাষা থাকলেও এই যে কথা বলার ধরন পাল্টে যায় এই উপভাষার কারণে কারণ উপভাষা থেকেই আমাদের যেহেতু বাংলা ভাষার সৃষ্টি হয়েছে তাই উপভাষা এই কারণটির জন্য বাংলা ভাষার ভাব বৈচিত্র্যের নানারকম পার্থক্য দেখা যায় আমরা কাঁথিতে এক ধরনের উপভাষা দেখতে পাব এবং আমরা যদি পশ্চিম মেদিনীপুরে যাই সেইখানে এক ধরনের ভাষা দেখতে পাব ঝাড়খণ্ড ঝাড়গ্রাম জেলায় গেলে সেখানে এক ধরনের ভাষা দেখতে পাব এই ধরনের ভাষার বারবার পরিবর্তন হতে থাকে বাংলা ভাষার যে অনেকগুলো রূপ আছে তা এটাও ধরা হয় যে পৃথিবীর কঠিনতম ভাষা হচ্ছে বাংলা ভাষা বাংলা ভাষা বলা ও বাংলা ভাষা জানা অতটা সহজ না বাংলা ভাষা জানতে গেলে আগে সবাইকে প্রত্যেকটা উপভাষা সম্পর্কে সঠিকভাবে জ্ঞান থাকতে হবে আমি মনে করি যে পাঁচটা উপভাষা আছে তাদের মধ্যে আমার বঙ্গালী উপভাষাটা সবথেকে শ্রেষ্ঠ উপভাষা